বর্তমানে আমি স্কুল শিক্ষক এই স্কুল শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে আমাকে দুটি পরীক্ষা দিতে হয় প্রথম পরীক্ষা দিন আমার একদিনে দুটি পরীক্ষা পড়ে যাওয়ায় আমার খুব সমস্যা হয়েছিল সেই পরীক্ষাগুলি দিতে এবং পরীক্ষাগুলি সম্পর্কে পড়া তৈরি করতে প্রথমত আমার প্রথম যে পরীক্ষাটি পড়েছিল সেটি পড়েছিল আমার জেলারই আমার বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে একটি গ্রাম অঞ্চলে সেইখানে পরীক্ষা দিতে যাওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে এবং সেখানে পরীক্ষা দেওয়ার বা পরীক্ষাতে ঢোকার সময় ছিল সকাল সাড়ে নটার সময় তো সেই মতো আমি আমার বাড়ি থেকে প্রস্তুত নিয়ে প্রস্তুতি করে আমি বাড়ি থেকে সকাল সাতটায় বেরিয়ে সেখানে সঠিক সময়ে উপস্থিত হয়ে পরীক্ষা দিই এবং তারপরের যেখানে আমার পরীক্ষা দেওয়ার কথা ছিল সেটি ছিল সেখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম অঞ্চলে যেখানে যাওয়ার জন্য ঠিকমতো পরিবহন ব্যবস্থা ছিল না ঠিকমতো রাস্তাঘাট ছিল না ঠিকমতো কোনো কিছুই ছিল না কারণ গ্রামটা ছিল প্রত্যন্ত গ্রাম সেই অবস্থায় আমার ওখানে যাবার জন্য প্রচুর পরিমাণে চিন্তিত হয়ে যাই যে আমি আমার দ্বিতীয় পরীক্ষাটি কিভাবে দেব যাতে করে আমি আমার এই চাকরিতে উত্তীর্ণ হতে পারি কিন্তু সেই সময় আমার হাতের কাছে কিছু না থাকায় আমি সেই পরীক্ষা দিতে পারিনি এবং পরের বছর আমি সেইভাবে আমার জায়গাগুলিকে বেছে নিয়েছিলাম যাতে আমি ঠিকঠাকভাবে ঠিক সময়ের মধ্যে দুটি পরীক্ষা দিতে পারি এবং পরবর্তীকালে আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ আম আমি স্কুল শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি